স্থানীয় আমাদের লোকজন এটাকে যেভাবে পালন করে এক মাস ধরে আমাদের খুব মানুষ খুশি থাকে পবিত্র থাকে মানুষ সেই এক মাস ধরে খুবই হেসে খুশে হাসি খুশিতে কাটায় মানুষকে দান সজ্জা করেন মানুষকে ভালোবাসেন এবং সেই ঈদের দিনটি আমাদের অনেক রকম ধর্মীয় গান হয় সবাইকে খুশিও করে এবং ঈদের পরে আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয় তাতে প্রচুর ছোটো বাচ্চারা অংশগ্রহণ করেন তারা সুন্দর সুন্দর কবিতা গাই ছড়া রাইমস এগুলো বলে বিভিন্ন ধরনের বড়ো মানে মহিলাদের বিভিন্ন ধনের খেলা হয় যেমন মিউজিক্যাল চেয়ার এগুলো আমাদের এখানে হয় তো আমরা এইভাবে আমাদের এই উৎসবটা পালন